আমার প্রিয় পত্রিকা হল উনিশ কুড়ি পত্রিকা উনিশ কুড়ি হল ভারতের কলকাতার এবিপি লিমিটেড থেকে প্রকাশিত অন্যতম নবীন একটি প্রত পাক্ষিক পত্রিকা এটি বাংলা ভাষায় প্রকাশিত তেত্রিশ বছরের পুরোনো শিশুতোষ পত্রিকা আনন্দমেলার একটি নতুন বিভাগ হিসেবে শুরু হয়েছিলো এটি কলকাতায় প্রকাশিত হয় আক্ষরিকভাবে এই নামটির অর্থ উনিশ কুড়ি এবং এর লক্ষ্যপূরণ লক্ষ্যপূর্ণ পাঠক কিশোর কিশোরী এবং নবীন বয়স্করা এর বিষয়বস্তু হল উনিশ কুড়ি একটি রঙিন চেহারা বজায় রাখে যেখানে অনেক পত্রিকা উপন্যাসের সাহায্যে চলে যাচ্ছে উনিশ কুড়ি তার পাঠকদের মধ্যে তার রোমান্টিক উপন্যাসের বিভাগটি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে এর পাঠকদের মধ্যে রোমাঞ্চকর গদ্যের কাহিনিগুলোও জনপ্রিয় উনিশ কুড়ি ধারাবাহিক উপন্যাস প্রকাশও হয় নিয়মিত নিয়মতভাবে প্রথম উনিশে জুন দুহাজার চার তারিখে প্রকাশিত হয় এই পত্রিকার প্রাথমিকভাবে কিশোর কিশোরদের কিশোর কিশোরীদের এবং তরুণ বয়স্কদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল উনিশ কুড়ি এছাড়াও একটি সহকারি সংস্থা উনিশ কুড়ি ক্যারিয়ারও রয়েছে যার পেশাগত বিষয় একচেটিয়ার পরিচালনা করা এর মূল লেখকগণ হল বিনায়ক বন্দ্যোপাধ্যায় সৃজাল বাগচী সংগীতা বন্দ্যোপাধ্যায় রাজেশ বসু সুমিত্রা ভট্টাচার্য স্মরণজিৎ চক্রবর্তী সুকান্ত গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় ইন্দ্রনীল সান্যাল কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সমরেশ মজুমদার ক্রিয়াকলাপ উনিশ কুড়ি দুহাজার পাঁচ থেকে একটি উনিশ কুড়ি মডেল হান্ট এবং একটি সুরেলা কণ্ঠস্বর হান্টের মতো কার্যক্রম শুরু করেছে এই পত্রিকা অন্বেষগণ জনপ্রিয় হয়েছে